গ্রামের মানুষ হল সাধারণত দিন খেটে খাওয়া দিনমজুর মানুষ আর কৃষিকাজ করা কৃষক মানুষ দিনমজুর মানুষরা সারাদিন খেটে এসে রাতে দুবেলা খাবার খায় তার কারণে অনেক সময় মানুষ বয়স্ক হওয়ার আগে ও বয়স্ক হওয়ার পর শয্যাশায়ী হয়ে পড়ে আর কৃষক মানুষরা কৃষি জমিতে যে কীটনাশক ব্যবহার করে প্রত্যেক দিন কাজ করে তার ফলে শরীরের অনেক ক্ষতি হয় এবং তারা শয্যাশায়ী হয়ে পড়ে দিনমজুর মানুষরা প্রত্যেক দিন খেটে খেটে তাদের শরীরের ক্ষমতা কমে যায় এবং শরীরে নানান রোগ দেখা দেয় সেরকমই কৃষকদেরও জমিতে খাটার ফলে এবং কীটনাশক ব্যবহারের ফলে শরীরে নানান রোগ হৃদপিণ্ডের রোগ ফুসফুসের রোগ চোখের রোগ ধরা পড়ে আর এইসব মানুষদেরকে যত্ন রাখার জন্য এদেরকে সুসম পুষ্টি সমৃদ্ধ খাদ্য দিতে হবে যেমন দুধ ডিম মাংস এইসব আর শাকসবজি দিতে হবে খাবার আর আবার বেশি রিচ রান্না করা বা বেশি মশলা দিয়ে রান্না করা খাবার ওদেরকে দেওয়া যাবে না কম মশলা দিয়ে রান্না করে ভালোভাবে ওদেরকে খাওয়ার দাওয়ার দিতে হবে এবং ওদেরকে বিশ্রাম করতে দিতে হবে